ঘুরতে যাই ঘুরতে গেলে ফটো তুলতে ভালো লাগে ভালো জায়গা তুলতে পারি না যেতে পারি বলতে অনেক সময় ভালো লাগে যে চিড়িয়াখানায় গেলাম বা দার্জিলিং বা জলপাইগুড়ি বা বিভিন্ন দেশের দেশে ঘুরতে যাই ভালো লাগে এবারে ফটো তুলি তা পারিনি এ ছেলেদের ছেলেমেয়েরা যায় সাথে যে আমি ছেলেমেয়েদের বলি যে আমি ওই ফুলি য ফুল জায়গা দাঁড়াচ্ছি আমার ফটোটা তুলে দে দিয়ে ফটো তুলে দে দেখি ভালো লাগে তা নিজের তুলতে পারি না নিজে দেখি চেষ্টা করতে পারি তুলতে পারি কি না ছেলেমেয়েরা যায় সাথে ওমা তুমি ওই জায়গাটা ভালো লাগছে ওই ফুলের জায়গায় ভালো লাগছে বা ওই দীঘায় বেড়াতে যাচ্ছি দীঘায় গেলাম ঘুরতে বড়ো বড়ো ঢেউ আসছে বা বড়ো বড়ো পাথরের উপরে দাঁড়ও ওমা ওখানট দাঁড়ও ওই ফটোটা তুলে ভাল লাগবে তুমি ওইখানট দাঁড়ও ওই ঢেউ আসো ওই ঢেউইখানট দাঁড়ও দাঁড়ালো ছেলে মেয়েরা ফটো তুললো বা বিয়ে বাপের বাড়ি গলে কোনো বিয়ে থাকা হলো অনুষ্ঠান বাড়ি সবাই একসাথে হই ভাই বোন একসাথে হই হলে আরে আমিও হয়তো ভাই বোনদেরদের সঙ্গে দাঁড়ালাম ছেলেমেয়েদের বললে আমরা ভাই বোন সব এক জায়গায় দাঁড়িয়েছি আমার ভাই বোনদের আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়েছি একটা ফটো তোলাতে তাই এক জায়গায় যখন কয় ভাই বোনে সব এক জায়গা হয় আমার ভাবি টাবি সব এক জায়গায় হয়ে ফটো তুলি আর ছেলেমেয়েদের ফটো তুলে মা এই দেখো তোমরা সবাই এক জায়গায় দাঁড়িয়েছো ফটো তুলেছি ভালো লাগছে দেখতে ত অনেক সময় দেখা যায় ছেলে মেয়েরা বলে ওমা ওই জায়গাটা সুন্দর লাগছে আমরা ওইখানটা দাঁড়াচ্ছি তুমি দেখো এই তো এই জায়গায় মারবে এইখানটায় মারবে ফটোটা সুন্দর হবে ফটোটা উঠবে দেখতে ভালো লাগবে তার ছেলেমেয়েরা বলে দেখিয়ে দেয় এইভাবে তুলতে হবে ওইভাবে তুলতে হবে বলে ওরা যখন ওই জায়গাটা গিয়ে দাঁড়াচ্ছে তখন আমরা ওই ফটোটা তুলে নিই ফটোটা আমি তুলি বা ও ওরা ওরা যখন দাঁড়ায় আমি তুলি আমি যখন দাঁড়াই ওরা তোলে